আমার জীবনে এরকম একটা খারাপ সময় হলো ও যেটা আমি খুবই ভুল করেছিলাম তা সেরকমই ঘটনা একটা হলো যখন আমি আমি কলেজের পথম বর্ষে পড়াশুনো করার জন্য ভর্তি হই তখন আমি কিছু নতুন বন্ধু বন্ধুদের সঙ্গে মিশে তাদের তাদের মতন খারাপ আচরণ বা খারাপ অভ্যাসের সঙ্গে জড়িয়ে ফেলি বা আরও অন্যান্য খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে থাকি কলেজে যেহেতু নতুন বছর এর ফলে দেখা যায় যে আমি আমার পড়াশুনোর হারও কমে যাচ্ছে এবং কি আমার আমার যেটা পড়াশুনোর একটা যোগ্যতা ছিলো সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে এর ফলে আমার পথম বছর খুবই খারাপ পড়াশুনো হয় এরপর ঘর থেকেও আমাকে সেইজন্য খুব বকাবকি করে এরপর আমি সেইসব সেই সময়টা আমার সত্যিই খুব খারাপ যায় তারপর হঠাৎ তারপর হঠাৎ আমার পরিবার পরিবার বাবা মা এবং আমার ভালো শিক্ষকের পরামর্শে আমি ওইসব বন্ধুবান্ধবদের সঙ্গদোষ ছেড়ে দিই এরপর পড়াশুনোয় মন দিই এর ফলে আমার পড়াশুনোর উন্নতি হতে থাকে এবং আমি যখন পরের বছর এবং ভালো রেজাল্ট করি